আমি ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গের বাসিন্দা ও আমাদের দেশের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি আমাদের দেশের মহিলাদের জন্য অনেক কিছুই করেছেন যেমন ধরো মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছেন ও স্কুল ছাত্রীদের জন্য রূপশ্রী যুবশ্রী ও স্টাইপেন্ডের টাকা ও যখন লকডাউনের কারণে স্কুল ছাত্রীরা স্কুলে যেতে পারত না তাদের জন্য ট্যাব কেনার টাকা ও যারা গরিব ছিল তাদের জন্যও এই সুবিধাটি ছিল তাদের যাতে না পায়ে হেঁটে স্কুলে যেতে হতো সেই জন্য তাদের সাইকেলও দিয়েছিল যাতে তারা সাইকেলে করে স্কুলেও যেতে পারে তিনি আমাদের দেশের জন্য অনেক কিছুই করেছেন ও আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তিনি যেমন আবাস যোজনা স্বচ্ছ ভারত আয়ুষ্মান ভারত আমাদের জন্য অনেক কিছুই করেছেন ও যাদের মাটির ঘর ছিল তারা যাতে না ঝড় বাদলের দিনে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য ব্যাংকে লোনও ঢুকিয়েছিল যাতে তারা সেই টাকাটি নিয়ে পাকা ঘর করে থাকতে পারে ও আমাদের দেশের গ্রামের প্রধান হলো শওকত মোল্লা তিনি যাতে না আমাদের গ্রাম বাসিন্দাদের অসুবিধা হয় সেই জন্য রাস্তাঘাটের বন্দোবস্তও করেছে ও জলের জন্য খুব অভাব হতো সেই কলগুলোও লাগিয়েছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য স্কুলের অসুবিধা হতো মিড ডে মিল খাওয়ারও অসুবিধা হতো তিনি সেগুলোও দেখতেন যাতে তাদের কোনো অসুবিধাও না হতো স্কুলের ড্রেস সব বই খাতা এগুলোও তিনি দিতেন যাতে কোনো বাচ্চারা অসুবিধাতে না স্কুলে যেতে পারে সেজন্যও তিনি খেয়াল রাখত আমাদের